আমরা গ্রামের মানুষ এখানে আমরা বসবাস করি এবং আমাদের এখানে অনেকগুলো মাঠ আছে যেখানে ছেলেমেয়েরা খেলা করতে পারে বা খেলা করে সেখানে ক্রিকেট খেলা হয় ফুটবল খেলা হয় ভলিবল খেলা হয় আরো বিভিন্ন খেলা হয় সেইখানে ছেলে এবং মেয়েরা উভয়েই তারা খেলাধুলো করে এবং কলকাতা থেকে কিছু মাস্টার বা শিক্ষক আসেন এখানে প্র্যাকটিস করান ক্রিকেটের জন্যে যেমন সোমবার আর শুক্রবার করে আসে ক্রিকেটের জন্যে এবং মঙ্গল মঙ্গলবার আর রবিবার করে ফুটবলের জন্যে শেখাতে আসে এবং যেসব মানে যারা প্র্যাকটিস করাতে আসে তারা বিভিন্ন জায়গায় খেলেছে মানে এখনও খেলছে তারাই আমাদের এখানে প্র্যাকটিস করাতে আসেন তাছাড়া একটু আগে আমাদের এখান থেকে কিছুটা দূরে একটা স্টেডিয়াম আছে ক্যানিং স্টেডিয়াম সেখানে বড় বড় টুর্নামেন্ট খেলা হয় ক্রিকেট টুর্নামেন্ট হয় আর যেখানে সব বিভিন্ন টিম বড় বড় টিমরা গিয়ে খেলা করে এবং এ সেখানে সেখানেও প্র্যাকটিস করানো হয় ক্রিকেট প্র্যাকটিস করানো হয় সেখানে বড় বড় মাপের শিক্ষকরা ওখানে প্রশিক্ষণ করাতে আসেন সেখানে মানুষ আমাদের এখান দিয়ে মানুষ তাদের বাচ্চাকে শেখাতে যায় এবং সেখানে টাকা দিয়ে শেখানো হয় এবং সেখান দিয়ে শিখে অনেকেই এখন চাকরি করছে আবার কেউ সেখান থেকে বড় বড় মাপের খেলোয়াড় হয়েছে সেখান থেকেই অনেকে নাম যশ করেছে